পশ্চিমবঙ্গে প্রচুর খেলাধুলা আছে এবং খেলাধুলা করলে মানসিক স্বাস্থ্য ও সুস্থতা সুস্থতা মানুষ সুস্থ থাকে এবং বিশেষ করে বাচ্চাদেরকে বাচ্চাদের খুবই প্রয়োজন খেলাধুলা করার যাতে তাদের ব্রেন ব্রেন পরিষ্কার হয় তাদের সা তাদের তাদের ভালো বুদ্ধি হয় সচেতনতা হয় এর জন্যে খেলাধুলা অবশ্যই প্রয়োজন এবং করা উচিত প্রত্যেকটা বাচ্চাদেরকে ছাত্রদেরকে সবাইকে